আমরা যেহেতু পশ্চিমবঙ্গর মধ্যে বসবাস করি বাংলা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা এমনি এমনি শিখে যাই যখন কোনও শিশু জন্মগ্রহণ করে তার কাছে যে যেই ভাষায় কথা বলে সেই ভাষা অতিরিক্ত শোনার ফলে তার মধ্যে সেই ভাষাটি আয়ত্ত করার ক্ষমতা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় ঠিক একই রকমভাবে আমার মধ্যেও বাংলা ভাষা আয়ত্ত করার ক্ষমতাটি জন্মগ্রহণ করেছিল এবং আমি বাংলা ভাষা নিজের মতো করে আয়ত্ত করতে পেরেছি এভাবেই আমি আমার বাংলা ভাষাটি শিখেছি এই ভাষা নিয়ে আমার অভিজ্ঞতা খুবই সুন্দর বাংলা ভাষা নিয়ে আমরা গর্বিত কারণ বাংলা ভাষাকে আমাদের পৃথিবীর সবথেকে মধুরতম ভাষা হিসেবে গণ্য করা হয় গুগলে যদি আমরা এখন সার্চ করে দেখি ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ তখন আমাদের এই মাতৃভাষা বাংলাকেই দেখানো হবে এই জন্যে বাংলা ভাষাকে আমার এতো ভালো লাগে এবং আমি আমার ভাষাকে যথেষ্ট পরিমাণে বেশি ভালোবাসি